হ্যাঁ বলছি বলুন দেখুন ম্যাডাম এখন তো সবারই একই প্রবলেম হচ্ছে থ্রি জি থেকে ফোর জিতে যেতে চাইছে তাহলে আপনারও আপনারও হবে হবে না নয় কিন্তু এখন দেরি হবে আর কি কিছুদিন তো ওয়েট করতেই হবে কারণ সবাই তো একসঙ্গে চলে আসছে না তাহলে আপনি হ্যাঁ হবে তাহলে আপনি নতুন সিম নেবেন কি আচ্ছা হ্যাঁ তাহলে হবে তাহলে এখন না আপনার কি এখনই খুব এমারজেন্সি দরকার কিছুদিন পর হলে কি হবে না আপনার এখন তো দোকানে খুব ভেজাল ম্যাডাম হচ্ছে সবারই একই প্রবলেম সবাই বলছে থ্রি জি থেকে ফোর জি করবে তাহলে এখন তো দুতিন দিন তো হবেই না আপনার এবারে আপনি যদি নতুন সিম নিতেন তাহলে আপনারও সুবিধা হতো আমার সুবিধা হতো আবার আপনি বলছেন এই নাম্বারটা আপনার দরকার তাহলে আর কীভাবে হবে ঠিক আছে তাহলে আপনি একবার আপনি তাহলে একবার দোকানকে আসবেন আপনারটা একটু চেক করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কোন টাইমের মধ্যে আসবেন একটু যদি বলতেন কেননা আপনার হচ্ছে সকাল আটটার সময় খুলি আবার দুপুর বারোটার সময় বন্ধ করে দিই আর আর সন্ধ্যেবেলা ছটার সময় খুলি আর রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যে আচ্ছা ম্যাডাম হচ্ছে তখনও তো ভেজাল থাকে আপনি যদি পারেন ওই নটার দিক করে যদি আপনি আসতে পারেন তখন দোকানটা একটু খালি থাকে আচ্ছা তাহলে নটার দিকে আসলে তাহলে তখন আমি একটু দেখে না হয় বলে দিতে পারব আপনাকে যে কতদিনের মধ্যে আপনারটা হতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম রাখুন হ্যাঁ